দেখুন ছবি যখন তুলি ধরুন একটা ফাঁকা জায়গায় ছবি তুলব সেখানে আমাদের আকাশ বা গাছপালা বা আকাশের যে মানে মেঘ সেই মেঘের উপরে যে পরিবর্তন সেটা বোঝা যায় এবং আমাদের শরীরে পোশাক দেখে বোঝা যাবে কখন কী ধরনের শীতকাল বলুন গ্রীষ্মকাল সেগুলো হয় হ্যাঁ রোদের তেজ বা সেগুলোর উপরে মানে বোঝে বুঝিয়ে তার উপরে আর কি ক্যামেরা ভাবে ছবিটা করা যায় দেখুন এর উপর যে কোনো কালে একটা তাদের আলোর প্রতিফলন বলুন বা কী বলব আপনার ডে আমাদের সাজসজ্জা এগুলোর ওপরে প্রাকৃতিক দৃশ্যের ওপরে অনেকটা ক্যাপচার থাকে ধরুন সকাল দিকে আবার শীতের দিনে হলো কুয়াশা হলো হ্যাঁ এগুলো হয় বর্ষার দিনে এই দেখুন জল হচ্ছে হ্যাঁ গ্রীষ্মের দিনে রোদের প্রতিফলনটা বেশি আছে হ্যাঁ বা শরীরের মধ্যে ঘামের কোনো ইয়ে দেখতে পাচ্ছেন এইভাবেই বিভিন্ন রকমভাবে কিছু বোঝা যায় যে কী হচ্ছে না হচ্ছে বা ছবিটা কীভাবে তোলা যাবে